হ্যালো হ্যাঁ এটা রুচি সম্মত রেস্তরাঁ তো হ্যাঁ এটি তো আমার তো খুবই প্রিয় আমি তো এখান থেকেই তো সব খাবার অর্ডার করি আপনি তো জানেন যে আমার এই রেস্তরাঁর খাবার খুবই ভালো লাগে এবং এই রেস্তরাঁ ছাড়া আমি অন্য কোনো খাবার আমি খেতে পারি না এখানের খাবার আমার খুব ভালো লাগে আপনি তো অনেক জানেন আমি অনেক দিন থেকে এখানে অর্ডার করি তো আমি আপনি তো এটাও জানেন যে আমি কী কী খাবার পছন্দ করি আমার মেনুর ব্যাপারে তো আপনার আপনি সবই জানেন যে আমি চিকেন বিরিয়ানি এবং চিকেন কাটলেট ফিশ ফ্রাই এইগুলোই বেশিরভাগ অর্ডার করি কেননা এইগুলো আমার খুবই প্রিয় খাবার সেই জন্য বলছি যে তাহলে এই খাবারগুলো পাওয়া যাবে তো আমার এই খাবারগুলো বা কীরকমভাবে গরম হবে কি না সেটা জানার জন্য ফোন করছিলাম যে সঙ্গে সঙ্গে করিয়ে দেবেন তো কারণ আমার বাড়িতে আমি তো এগুলো আমার ভালো লাগে আর আমি তো খাবোই তাছাড়াও আমার বাড়িতে কিছু অতিথি আসবে সেই জন্য আমি এইগুলো আরও স্পেশাল করে অর্ডার দিতে চাই তো এইগুলো গরম গরম হবে তো আর একটু ভালো করে বানিয়ে দেবেন আমার তো এটা খুবই প্রিয় যাতে আরও খেয়ে মানে আরও যারা আসবেন তারাও যেন খেয়ে বলে যে না খুব ভালো হয়েছে হ্যাঁ তো আমি এটা জানার জন্যই এটা খোঁজ নেওয়ার জন্যই আমি ফোন করেছিলাম যে গরম হবে কি না বা সাথে সাথে বানিয়ে দিয়ে ঠিক টাইমে আমার কাছে অর্ডারটা পৌঁছাবে কি না সেটাই তো তাহলে আমার আমার খাবারগুলো তাহলে কখন পৌঁছাবেন তাহলে ঠিক আছে তাহলে সন্ধের মধ্যে পৌঁছে যাবে হ্যাঁ আমি কারণ রাত্রে কিন্তু আমি এই খাবারই খাব ঠিক আছে তাহলে ঠিক টাইমে আমার খাবারটা যেন আমার কাছে চলে আসে